পড়াশোনা বলতে ছেলেরা এখন প্রাইমারি স্কুলে পড়ছে আমার নাতি নাতনিরা বা পাশাপাশি সব ছেলেমেয়েরা পো প্রাইমারি আগের প্রাইমারি স্কুলগুলো যত সুন্দর দেখাশোনা করত এখন কিন্তু স্কুলগুলো আর দেখাশোনা করে না তা ছেলেমেয়েরা কী করে শিখবে ভালো দে না স্কুলগুলো না ভালো হলে শিক্ষকগুলো না ভালো থাকলে এখন করা শিক্ষকগুলো কেউ কারো মিল নেই দুজো দুটো করে প্রাইমারি স্কুলে মাস্টার কেউ কারো মিল নেই তাহলে মাস্টারগুলো যদি ভালো ঠিক না থাকে এদের শিক্ষা কে দেবে এরা যে ছোটবেলা থেকে শিক্ষা পাবে জ্ঞান বুদ্ধি হবে কোথা থেকে হবে কোথায় গেলে ভালো চাকরি হবে বা কোথায় গেলে ভালো লেখাপড়া হবে কোন স্কুলে পড়লে ভালো হবে সেগুলো কেউ দেখাশোনা মানে করে না এখনকার ছেলেমেয়েরাও চায় যে ভালো পড়াশোনা করব ভালো শিখব চাকরি পাগরি করব উপার্জন করতে হবে ভালো পড়াশোনা করলে তবে তো সেই স্কুলটা যদি না ভালো হলো আর কোথায় কী করে তারা পড়াশোনা করবে